বিভিন্ন ঋতুর ওপরে ভিত্তি করে আমি উদ্ভিদের জন্য নানা রকম সতর্কতা অবলম্বন করি যেমন আমাদের আমাদের যখন বর্ষাকাল আসে তখন আমাদের জলের দরকার জলটা কম লাগে কারণ বৃষ্টির জ আকাশ থেকে যে বৃষ্টির জলটা হয় সেটাতেই উদ্ভিদ তার জলটা পেয়ে যায় তাছাড়াও যখন আমরা যখন গীষ্মকাল আসে তখন আমরা সেখানে জলটা বেশি দিই কারণ তখন তো আর বৃষ্টি হয় না বেশি তো জলটা দেওয়াটা প্রয়োজন সে জলটা না দিলে উদ্ভিদ নিজের শরীরে নিজের খাদ্যটা করতে পারবে না তাছাড়াও যখন খুব গরম হয় যখন খুব রোদ দেয় তখন সেই রোদে উদ্ভিদ ঝিমিয়ে যায় সেই সময় আমি কী করি সেই সময় গাছ গাছটাকে একটু ছাওয়াতেই থাকে গাছটা সেই সময় খুব ভালো হয় কারণ অতিরিক্ত রোদের সময় উদ্ভিদ ঝিমিয়ে যায় রোদ রোদ অবশ্যই দরকার গাছের গাছের রোদ এবং জল দুটোই দরকার তার খাবার তৈরি করার জন্য তাছ তার জন্য আমি ঋ প্রত্যেকটা ঋতুতে এগুলো করি এবং শীতকাল শীতকালে আমাদের গাছের পাতা সব ঝরে যায় আবার নতুন করে পাতা বেরোয় তখনও জল দিই আবার বর্ষাকালে গাছে জল দেয়ার প্রয়োজন হয় না এবং গীষ্মকালেও জল দিতে হয় এতে গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে